আমাদের এখানে যে আমফান ঝড় হয়েছিলো সেই জন্য মানুষের অনেক ক্ষয় ক্ষতি হয়েছিলো ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়েছিলো বড়ো বড়ো গাছপালা ভেঙে পড়ে গিয়েছিলো অনেক গরীব মানুষদের ঘর পড়ে গিয়েছিলো ঘরের চাল উড়িয়ে নিয়ে গিয়েছিলো সেই জন্যে মানুষের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে এবং আমরা সেই জন্য এক মাস ইলেকট্রিক ছিলো না সেই জন্য অনেক কষ্ট করে ছিলাম